এটা চৌধুরি ট্র্যাভেল এজেন্সি তো আমি চন্দ্রকোনা টাউন থেকে রিয়া দাস বলছি আমি আমার বাড়ির কজন মিলে পুরী বেড়াতে যাব আপনার শুনেছি তিন চারটে বড়ো গাড়ি আছে তো আমাদের যদি একটা বড়ো গাড়ি দিতে পারেন তাহলে ভালো হয় গাড়ি যেতে যেতে রাস্তায় কোনো সমস্যা না হয় কোনো বিপদে না পরি আমরা পরের মাসের পনেরো তারিখে যাব রাত্রি নটার সময় ছেড়ে দেবেন আর কত করে কি ভাড়া নেবেন সেটা যদি একটু বলেন তাহলে ভালো হয়